হ্যাঁ সুন্দরবনে মেলা হচ্ছে

হ্যাঁ লোকজ উৎসব যেটা বলে সেইটাই হচ্ছে তো হ্যাঁ তা কি এবার আসা হবে তো হ্যাঁ আসলে সবাই মিলে কি বলিস সেদিনকে জামা নিলি সাইকেল নিলি আবার জামা

আবার নতুন জামা ঠিক আছে এসো দেখা যাক ঠিক আছে দেখা যাক আর আসলে কী করা যায় বাড়ি তো এসো তারপরে দেখবো আর এবার কাকুর সাথে বলে দেখি বারবার জামা কিনতে গেলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে জামা জামা দেওয়া যাবে তবে মেলায় গিয়ে তাহলে আর কোনও কিছু দাবি করলে হবে না শুধু মেলা ঘুরতে হবে তাহলে জামাটা একটু কম দামে নিতে হবে বই নিতে গেলে জামাটা একটু কম দামে নিতে হবে কারণ বই নিতে গেলে সে আচ্ছা বুঝতে আমি পারছি তুমি জামাও নেবে বইও নেবে সব কিছু নেবে ঠিক হ্যাঁ সে তো আমি বুঝতে পারছি ঠিক আছে এসো তাহলে হ্যাঁ হ্যাঁ এসো